আমি একটা পিজ্জা অর্ডার করেছিলাম যে টাইম মতো দেওয়ার টাইম সেই টাইমে আসতে পারে নি এবং ডেলিভারি দেয় নি পরবর্তীকালে ও আসে আমি তাকে রিটার্ন করে দিই সেই সময় আমি গিয়ে আবার ওনাকে গিয়ে আমি অভিযোগ করি